আপনার কাছ থেকে যে আমি ক্রিমটা নিয়েছিলাম ক্রিমটা সত্যি খুবই ভালো খুবই কার্যকরী আমার ওইটা মেখে ত্বকটা খুবই মোলায়েম হয়েছে